হ্যাঁ নমস্কার ডক্টর পি কে বিশ্বাস আপনি বলুন কী বলছেন

তো আমি আপনার নামটা প্রথমে একটু জানতে চাই আপনার নামটা একটু বলুন আচ্ছা রঞ্জিতবাবু আপনি আপনি তো আমার কাছে দেখাতে আসেন বলুন হ্যাঁ আপনার কী প্রবলেমটা হচ্ছে এখন

তো আপনি গত সপ্তাহে তো আমার কাছে এসেছিলেন ভালো দেখে ওষুধ করে দিলাম ওষুধগুলো কি শেষ হয়ে গেছে ওই ওষুধে যদি না এখনও ঠিকঠাক হয় আমি আপনাকে একটা কথা বলতে পারি আপনি হচ্ছে এখানে সেরকম চিকিৎসা পরিষেবা তো নেই আপনি আপনাকে হচ্ছে রেফার করে দিচ্ছি এম আর বাঙ্গুর হাসপাতালে না ওখানে এই সব জিনিসের ত্বকের ভালো ডাক্তার রয়েছে ওখানে সুযোগ সুবিধা পেয়ে যাবেন আর কি ওখানে রেফার করে দিচ্ছি ওখানে একবার দেখিয়ে আসুন না না না সেই চিন্তা করতে হবে না ওখানে একজন ডাক্তারবাবু আমার হচ্ছে ভালো বন্ধু তাকে আমি ফোন করে বলেও দেবো আপনি যেদিন যাবেন ফোন করে বলে দেবো আপনার হচ্ছে আমার কাছে এক দিন আসুন আপনার হচ্ছে কাগজে আমি রেফার করে দিচ্ছি ওই হাসপাতালে এবং ডাক্তারবাবুকে বলে দেবো আপনি শুধু কাগজটা গিয়ে দেখালেই আপনার চিকিৎসা শুরু করে দেবে ওরা আর আপনার আমি আপনার যতটা বুঝলাম যে আপনার একটু প্রবলেমটা একটু গভীর যে ওই ওষুধে সারেনি মানে আপনাকে হচ্ছে চিকিৎসা ভালোভাবেই করাতে হবে

হ্যাঁ আমি আপনার হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনি আমি আজ রাত্রিবেলায় ফোন করে দিচ্ছি ডাক্তারবাবুকে একজন পরিচিত ভালো ডাক্তারবাবু রয়েছে ত্বকের আর আপনি হচ্ছে কাল সকালে আমার কাছে এসে রেফারের কাগজটা নিয়ে যাবেন আচ্ছা হুম ঠিক আছে